না আমার সেরকম কোনও প্রিয় বই নেই যা সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি আর সেই ধরনের কোনও বইয়ের সাথে আমি এখনো পরিচিত হইনি জানি না ভবিষ্যতে হয়তো হতেও পারে যেহেতু আমি বই পড়তে ভীষণ ভালোবাসি এবং বিভিন্ন ধরনের বই কেনার নেশাও কিন্তু আমার মধ্যে রয়েছে আর যদি সত্য ঘটনার বই বলেন তাহলে বলতে হয় যে অনেক বই রয়েছে যা সত্য ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি কিন্তু মানুষের কাছে কবিরা প্রকাশ করেন না যেমন ধরুন সত্য ঘটনার ওপর ভিত্তি করে যদি গল্প বলতে চান গল্পের বই তাহলে কিন্তু সানডে সাসপেন্সের যে বই রয়েছে সেই বইটি কিন্তু পুরোপুরি সত্য ঘটনার ওপর নির্ভর করেই তৈরি কেন কি সানডে সাসপেন্সে যে গল্পগুলি বলা হয়েছে সেগুলি কিন্তু কবিরা তাদের যে আ অনুভব সত্য ঘটনার অনুভব সেই জায়গা থেকেই লিখেছেন তাই আমার মনে হয় যে এই সত্য ঘটনার ওপর বই রয়েছে সেই বইটিকে আকর্ষণীয় বলে আমার এখনো মনে হয়নি